আমার মামাদের ওইদিকে গরু মামারাই গরুর ব্যবসা করে ছাগলের ব্যবসা করে আমার মামাদের ওইদিকে অনেকেই গরুর ব্যবসা করে গাই ও মামারা প্রথমে হাট থেকে গাই গরু তিন চারটে কিনে আনে তাদের বাচ্চা হয় বাচ্চা হয় তাদের বড় করে বিক্রি করলেও টাকা আছে ফের জবাই করে চামড়া বিক্রি করলেও টাকা আবার তাদের দুধ হয় দুধ বিক্রি করলেও টাকা পাওয়া যায় আর গাই গরু যখন বড় হয় বা ছোট ছোট বাচ্চা কিনে আনলেই বড় করে কোরবানি টিতে বিক্রি করলে আবার বা জবাই করে গোশ মাংসগুলো বিক্রি করলে অনেকেই টাকা পাওয়া যায় আর আমার মামারা বাচ্চা বাচ্চা গরুও কিনে আনে বড় গাই গরুও কিনে আনে বেশিরভাগ গাই গরুই কিনে আনে গাই গরু কিনে আনলে তাদের দুধ হয় দুধ হয় তার পরে দুধ বিক্রি করে আবার চামড়া এগুলোও বিক্রি করলে টাকা গাই গরু পোথমে খাওয়া দাওয়া হয় তাদের খাইয়ে দাইয়ে বড় করে বাচ্চা হয় বাচ্চাগুনো বাচ্চাগুনো বড় করে খড় খড় ইত্যাদি অনেক কিছু খাইয়ে বড় করে খড় যেমন খড় ভুসি তার পরে ফ্যান খোল আরও অনেক কিছু খায় তা এই কারণে জাতীয় সাথে